আমার পাখিদের ক্লাবের যাওয়ার একবার অভিজ্ঞতা একটা হয়েছিল আমার একটা বান্ধবী ছিল সে পাখিদের ক্লাবের সঙ্গে যুক্ত ছিল তো তার হাত ধরে আমি একটা পাখির ক্লাবে গিয়েছিলাম আমি ওখানে গেলে আমার মতো যারা পা পাখি প্রেমী আছে তাদের অনেক উপকার হবে ওখানে গেলে জানা যাবে যে পাখিদের কীভাবে সুরক্ষিত করা যায় পাখিদের সঙ্গে কীভাবে পাখিদের সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায় এবং বিরল পাখিদের সংখ্যা আরও কীভাবে বাড়ানো যায় তো আমি যখন প্রথম সেখানে গিয়েছিলাম ওখান থেকে পাখি বিশেষজ্ঞ অনেকেই এসেছিল যারা সেমিনার মতো হচ্ছিল যে বক্তব্য রাখছিল পাখিদের ওপরে আমার খুব ভালো লাগত যে তারা অনেক অনেক ছিল তথ্য দিচ্ছিল পাখিদের ওপরে সব নতুন নতুন যেগুলো আমার জানা ছিল না তো আমি বলব যারা আমার মতো পাখি প্রেমী আছে তাদের পাখিদের ক্লাবে যোগ দেওয়া উচিত তারা অনেক কিছু শিখতে পারবে নতুন নতুন পাখিদের সম্বন্ধে জানতে পারবে পাখিদের বাসস্থান পাখিদের খাদ্য পাখিদের কীভাবে সংখ্যা বাড়ানো যায় পাখিদের স্বাস্থ্যের ওপরে নজর নজর রাখা এবং সেখানে কন্টিনিউ যেতে যেতে প্রতিটা মানুষই আমার মতো পাখিদের প্রতি ভালোবাসায় মরে যাবে আমি অনেক কিছু শিখেছি এই ক্লাবে গিয়ে আমি খুব একটা সময় পাই না যখনই সময় পাই তখনই কিন্তু চলে যাই